পূর্ব বর্ধমান জেলার প্রধান জাতিগত ভাষাগত গোষ্ঠীগুলিকে কিরনিত করতে গেলে অনেক ধরনের ভাষাগত পুরাতন রয়েছে হয়তো অনেকে বাংলা বলে অনেকে হিন্দি বলে এবং গায় অনেকে আছে যারা তামিলও পর্যন্ত বলে দেখা যায় কিছু কিছু জায়গায় দেখা যায় সব জায়গায় নয় বাঙালিটা বেশিভাগ দেখা যায় এবং তাদের সহাবস্থান বলতে তারা পাশাপাশি বা বসবাস করে এমন একটা আমাদের রয়েছে যেখানে বিহারি পাড়া যেখানে সব হিন্দি বলে তারা বাঙালিদের পাশাপাশি বসবস্তান করে এমন নয় যে তারা নিজেদের মধ্যে কোনো হিংসা করে তারা নিজেদের মধ্যে মেলবন্ধন করে উৎসবে নিজেদের মধ্যে তারা মানে ও খাবার দাবার আদানপোর করে থাকে নিজেদের মধ্যে যদি কেউ বিপদে পড়ে তার সঙ্গেও তারা সাহায্য করতে এগিয়ে আসে আর আমাদের এলাকায় যে উপজাতি গোষ্ঠী কিছু কিছু রয়েছে কিছু কিছু সাঁওতালি হয়তো দেখেছে দেখা যায় যারা উপজাতি অনেক মানে একটু নিচু জাতের তাদেরকেও দেখা যায় এবং তারা এমন নয় যে খুব অভদ্র টাইপের তারা মাঝারি জীবন যাপন হয়তো করে এবং তাদের জন্য সরকার তে নানা ধরনের সুবিধা এখনো অবধি দিয়েই রেখেছে যাতে সেরকম কোনো অসুবিধা হয় না এবং বর্ধমান জেলায় এটা প্রায়শই দেখা যায়